সাধারণত আমি এই কিছু দিন আগে একটা স্কুল ব্যাগ কিনেছিলাম তো সেখানে আমি স্কুল ব্যাগটা বাড়ি নিয়ে আসার পর দেখি স্কুল ব্যাগটা খুবই ভালো এবং খুবই সুন্দর স্কুল ব্যাগটা অনেক টেকসই এবং স্কুল ব্যাগের যে হাতল থাকে সেগুলোও খুব শক্ত এবং খুবই টেকসই এবং স্কুল ব্যাগটা কালারটা খুবই সুন্দর কাচার পরও দেখছি স্কুল ব্যাগটার রঙ ওঠেনি এবং খুবই সুন্দর স্কুল ব্যাগটাতে সাধারণত তিনটা চেন ছিলো কিন্তু তাছাড়াও অনেক পরিমাণে বই রাখা যাচ্ছিলো এবং অনেক পরিমাণে ওয়েট ওঠাতে পারছিলো ব্যাগটায় কোনো রকম অসুবিধা থাকেনি ব্যাগটা খুবই সুন্দর ছিলো এবং ওই ব্যাগটা ভালো দেখে আমি আমার ভাইকে বলেছিলাম তুই এই ব্যাগটা কিনতে পারিস এবং এই ব্যাগটা দেখতে পারিস খুবই ভালো হবে এই ব্যাগটা